ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার থেকে খবর এখন পাই তার কারণ আপনি সাপোজ আপনি ধরেন ফেসবুক ফেসবুকের পেজে যখন আপনি যাবেন আপনি মনে করেন একটা খবরের চ্যানেলকে ফলো করে রেখেছেন তো সেই চ্যানেল থেকে আপনার যাবতীয় যত খবর আপনি চলে আসবে তো ফেসবুক বলেন টুইটার বলেন বা ইনস্টাগ্রামই বলেন বেশিরভাগ খবর আপনার ফেসবুক আর ইনস্টা টুইটারেই আপনি পেয়ে যাবেন তো আমাদের ফেসবুক ও টুইটারে সবাই আপাতত এখন বেশিরভাগ মানুষই মোবাইল ব্যবহার করে মোবাইলে এখন আজকাল সব খবর পেয়ে যাচ্ছে তো ওইখান থেকে সবার কি আপডেট পাওয়া গেছে এবার এর বলতে আপনি মনে করেন খবরে কী দেখায় যে আজকের খবরটা কালকে ছাপানো হয় বা পরের দিন আরকী জানতে পারে সব মানুষজন কিন্তু আপনি মোবাইলে যদি দেখেন ইন্টারনেটে খুব সহজেই খুব তাড়াতাড়ি জিনিসটা ছড়িয়ে যায় তো এর জন্যই খবর সব সময় আগে মোবাইল থেকে পেয়ে যাচ্ছি তো সেরকম কোনো এখন নিউজ পেপার এখন আর চল আছে বলা যাবে না যে নাই খবর নিয়মিতভাবে সব বাড়িতেই পেপার খবর সবাই নেয় তো তার আগে বেশিরভাগ আমি দেখেছি খবর পেপার আসছে কিন্তু পড়ে না সেরকম কিন্তু মোবাইলে সব আপনি তথ্য আগে যেহেতুই জেনে যাচ্ছেন খবরের সব আর কি তথ্য তো কী আর সমস্যা